দাদা আমি একটা জামা অর্ডার করেছিলাম যেটি ওই এখানে দেখাচ্ছে যে জিনিসটা ডেলিভার হয়ে গিয়েছে কিন্তু এখনও আমার কাছে পৌঁছয়নি আমি সেই জিনিসটা পাইনি তো আপনার সাথে তাই যোগাযোগ করলাম যে জিনিসটা আমি এখনও পর্যন্ত পাইনি কেন কিন্তু এখানে তো দেখাচ্ছে যে জিনিসটা ডেলিভার হয়ে গিয়েছে তো সেই জিনিসটা আমি কেন এখনও পর্যন্ত পাইনি সময়ও পেরিয়ে গিয়েছে তাই আপনি বলুন যে জিনিসটা আমি কবে পাব কীভাবে পাব তার জন্য যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়